উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেকগুলি জায়গায়ই স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় সংগঠন রয়েছে সেগুলি যে যার এলাকায় সেই তার তারা তাদের বিভিন্ন সংস্থা বা সম্প্রদায় সেই সংগঠনকে দেখভাল করে এই সব সংস্থানগুলি তাদের সামনাসামনি যাদের যা কিছু সমস্যা রয়েছে তার সমাধান করার চেষ্টা করে যেমন বারাসাত দুঃস্থ নারী শিক্ষা ও সাক্ষরতা বলে একটি সংস্থা রয়েছে এইখানে বারাসাতের সমস্ত দুঃস্থ নারী এবং যারা নিরক্ষর তাদেরকে সাক্ষরতা সাক্ষর করার জন্য তাদের প্রচেষ্টা চালানো হয় এই সব প্রচেষ্টা চালানোর মাধ্যমে তারা সমাজকে উন্নয়ন করে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় ফলে সমাজের উন্নতি দ্রুত সম্ভব হয়ে ওঠে এই রকম কিছু আরও সমস্যা ও সম্প্রদায় রয়েছে যারা যেমন বৃদ্ধাশ্রম শিশু যত্ন কেন্দ্র বা ফস্টার হোম এই রকম অনেক কাছাকাছি রয়েছে যারা সমাজকে উন্নতির পথে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে আবার দেখা যায় ক্রমশ কতগুলো গৃহহীন পরিবার রয়েছে যাদের দেখভাল করার কেউ নেই যাদের বাড়ি উপযুক্ত বাড়ি নেই আবার সেই বাড়ির উপযুক্ত কোনো সদস্য নেই যে ওই পরিবারকে দেখভাল করবে সেই সব পরিবারগুলিকেও ওই সংস্থা বা সম্প্রদায় তাদেরকে দেখভাল করে এই রকমই আর একটি সংস্থা হলো বারাসাত আকরামপুর মানব উন্নয়ন সংস্থা এই সংস্থাটিও ওইখানের সমস্ত নাগরিকদের সমস্ত সমস্যার মধ্যে সমাধান করার চেষ্টা করে এবং তাদের নানা রকম ব্যক্তিগত সমস্যা বা সামাজিক সমস্যা সব রকম সমস্যাকে সমাধান করার জন্য তারা এগিয়ে আসে এই রকম উত্তর চব্বিশ পরগনায় জেলায় আরও অনেক সংস্থা রয়েছে যারা সমাজকে উন্নয়নের পথে ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে কোনো বৃদ্ধ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া তাকে না দেখার কেউ না থাকলে সেই সংস্থা এগিয়ে আসে এবং সেই বৃদ্ধ মানুষটিকে উপযুক্ত চিকিৎসা উপযুক্ত খাদ্য দিয়ে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে এই রকমই কিছু দুঃস্থ ফ্যামিলির শিশুদেরকেও এরা দেখাশোনা করে আবার কোনো পরিবারের সাক্ষরতার অভাবে তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা হলে সেই পরিবারের নারী বা পুরুষ উভয়দেরকেই সাক্ষরতার বিষয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যায় এই রকমইভাবে এই রকমভাবে বা আবার কিছু পশুপালন মানে অর্থাৎ তাদেরকে গোরু ছাগল ইত্যাদি পশুপালনের কাজে সহায়তা করে তাদেরকে সেই দিক থেকেও সামাজিকভাবে এগিয়ে নিয়ে যায় এইভাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশ কিছু সংস্থা বা সম্প্রদায় রয়েছে যারা সমাজকে উন্নয়নের পথে দ্রুত এগিয়ে নিয়ে চলেছে